বাগান শুরু করতে আমাকে আমার মা অনুপ্রেরণা দিয়েছিলো আমি দেখতাম মা নানান কাজের মধ্যে সারা দিন খুব ব্যস্ত থাকে তবু বিকালের দিকে বাগানে যায় বললাম হঠাৎ এক দিন যেয়ে দেখছি মা কি গাছ লাগিয়েছে দেখছি গাজর টমেটো শশা ঢ্যাঁড়স ঝিঙে ইত্যাদি গাছ লাগিয়েছে মা তুমি তো সারা দিন এতো পরিশ্রম করছ আবার এগুলো কেন সে বললো জানিস মা যদি বাগানে এই কিছু জিনিস লাগানো থাকে তাহলে তোর বাবা সময় মতো বাজার না গেলেও এগুলো টাটকা সবজি তুলে রাঁধতে সুবিধা হয় আর বাজারের সবজির থেকে এই টাটকা সবজি প্রচুর উপকার করে কারণ বাজারের সবজিতে প্রচুর পরিমাণে বিষ দিয়ে সেগুলোকে বাড়ানো হয় তাতে প্রচুর বিষ থাকে কিন্তু ঘরে নিজে লাগালে সেই জিনিসগুলোয় বা সেই সবজিগুলোয় বিষ দেওয়া কম থাকে তুইও দেখবি একটু একটু লাগাবি মনে হবে নিজেকে খুব ভালো লাগছে কেন গাছ লাগানো আমাদের জীবনের একটা বিশেষ অঙ্গ সেই হিসাবে সবজিটাও আমরা পাই এবং গাছও লাগানো হলো এটা আমাদেরকে বা আমার মা আমাদেরকে খুব ভালো লেগেছিলো এবং মায়ের এই গাছ লাগানো আমাকে অনুপ্রেরণা দিয়েছিলো ছোট্ট বাগান করতে